স্থানীয় সংরক্ষণ বা পরিবেশগত উদ্যোগগুলি হিসেবে পশ্চিম বর্ধমান জেলায় গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগগুলো হ্যাঁ সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাগত যে স্কুলগুলো সেই স্কুলের ছাত্রছাত্রীরাই নিয়োগ করেছে তারা প্রতিনিয়ত একটা নিজেদের মধ্যে একটি গোষ্ঠী তৈরি করে প্রত্যেক মাসে তারা আঞ্চলিকভাবে প্রত্যেকটি জায়গায় গিয়ে গাছ লাগাচ্ছে গাছ লাগিয়ে তারা প্রকৃতির জন্য একটা সু সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করার চেষ্টায় উন্নীত হচ্ছে এবং এর ফলে কোনও অসুবিধার সম্মুখীন তো হওয়া দূরের কথা সাফল্যের মুখোমুখি হয়েছে জেলার প্রাকৃতিক সম্পদ হিসাবে এটাই গণ্য হচ্ছে এবং বাস্তুতন্ত্রগুলো প্রভাবিত হচ্ছে এর ফলে এবং এই যত্নের ফলে আমাদের ছোটো থেকে বড়ো প্রাপ্তবয়স্ক সকলের শারীরিক এবং মানসিক বিকাশও ঘটে চলেছে তাদের মানসিক দিক থেকেও ভালো যেমন দেখা যাচ্ছে সেমনি শারীরিকের যেই অসুবিধাগুলো সেগুলোও দূর হয়ে চলেছে এবং আমার এলাকায় যে পরিবেশ যত যত্ন আমি নিয়ে চলেছি সেটা হচ্ছে কখনও কখনও ডাস্টবিনে যে অভাব আমি সেখানে দেখতে পাই তখন আমি নিজের আর্থিক সংযোগে সেটাকে পূরণ করার চেষ্টা করি এবং সেখানে একটা ডাস্টবিন দেওয়ার চেষ্টা করি